আমি যে জরুরি কাজের জন্য ক্যাবটি বুক করেছিলাম সেই ক্যাবটি ডাই ক্যাবটি পনেরো মিনিট লেট করে এসেছে পনেরো মিনিট লেট করে আসার ফলে আমার যেই কাজে যাওয়ার জন্য এ করেছিলাম সে কাজটি আর হচ্ছে না তাই সেখানে যাব না তাই আমি ক্যাবটি ক্যান্সেল করে দিতে চাই ড্রাইভার লেট করে এসেছে তাই আর ওইখানে কোনো কাজও হবে না তাই আমি আর যাব না